দুহাজার উনিশ সাল থেকে করোনার কারণে লক ডাউন শুরু হয়েছিলো তো এটা প্রায় দু বছরের মতো চলেছিলো হ্যাঁ অবশ্যই লক ডাউনের কারণে লোকেরা মোবাইল ল্যাপটপ পিসি ব্যবহার শুরু করেছে কারণ পাশাপাশি বন্ধুর সাথে দেখা বা ঘুরতে যাওয়া বা আড্ডা মারা এগুলো কিছুই ছিলো না তো সেই জন্য মোবাইল বা ল্যাপটপ একমাত্র আমাদের সঙ্গী ছিলো তো মোবাইল ল্যাপটপ থাকার কারণে আমাদের বেশ কিছু সুবিধে হয় অনলাইন স্কুলিং অনলাইন পড়াশুনো বাড়ি থেকেই আমরা অনলাইন পড়াশুনা করতাম গুগুল মিটের মাধ্যমে অনেকেই ক্লাস করতো অনেকেই আরও বেশ কিছু জায়গা থেকে অনলাইনভাবে পড়াশোনা করতো তো অনলাইনটা বেড়েছে লক ডাউনের কারণেই মোবাইল ল্যাপটপ আমাদের খুব ভালোভাবে সঙ্গী হয়ে উঠেছিলো এখনও বর্তমানেও আমাদের মোবাইল ল্যাপটপ অনেকটাই সঙ্গী হয়েই আছে কারণ করোনা চলে গেলেও সেই যে একটা মোবাইল ল্যাপটপের সাথে সামঞ্জস্য সেই একটা ভালোবাসা হয়ে গেছে যে যেটা আর ছেড়ে যাচ্ছে না তো হ্যাঁ লকডাউনের জন্যই মোবাইল ল্যাপটপ আমরা বেশি ব্যবহার করা শুরু করেছি তো এর জন্য আমাদের কিছু বেশ কিছু উন্নতি হয়েছে যে আমরাস্ বাড়িতে বসেই স্কুলে কলেজের সমস্ত পড়াশোনা আগিয়ে নিয়ে যেতে পেরেছি আমাদের পরবর্তী ক্লাসগুলো আমরা উত্তীর্ণ হতে পেরেছি আমরা বেশ কিছু জিনিস এগুলোতে ভালোভাবে করতে পেরেছি তো এই হচ্চে আমাদের অনলাইনের লকডাউনে অনলাইনে পড়াশোনার